হ্যালো হ্যাঁ বলছি হচ্ছে আপনার কি ক্যান্টিন আছে তাহলে আমি কই কিছু খাবার কিনতে চাই ভাত ডাল সবজি এই সব খাবার কিনতে চাই দুপুরের টাইমে লাঞ্চে লাগবে আমার পাওয়া যা পাওয়া যাবে কি মানে একলা তো বুঝতে পারছি না কতটা লাগবে আপনি আন্দাজে

তাহলে আমার সবজি ভাতই লাগবে সবজি ভাতই দেবেন হুম কবে পাওয়া যাবে আজকেই লাগবে কিন্তু আজকের দুপুরে হ্যাঁ আপনি পাঠিয়ে দেবেন কিন্তু হ্যাঁ এই হচ্ছে আপনার এই বড়তলে এই নাম্বারে আপনি ফোন করবেন যাবে হ্যাঁ

ঠিক আছে হ্যাঁ না আমি একাই না না আর অন্য কিছু লাগবে না না আর কিছুই লাগবে না রাখছি হ্যাঁ